আপনি অজয় মণ্ডল বলছেন আমি আপনাদের বাড়ির ভাড়াটিয়া বলছি আপনাদের ইলেকট্রিকটা একদম থাকছে না গণ্ডগোল করছে এই তিন চার দিন হলো একদম ইলেকট্রিক পাইনি দেখুন এক ও ইলেকট্রিক থাকছে না একদম সমস্যা হচ্ছে ভীষণ তাহলে আমি আপনাকে কী করে ভাড়াটা মিট করবো বলুন

জলও পাচ্ছি না জল ঠিকমতন জল নেই ট্যাঙ্কি একদম লোডই হচ্ছে না জলের সমস্যা হচ্ছে আপনাকে কী করে ভাড়াটা আমি মিট করবো বলুন

জল তো একদমই পাচ্ছি না

ঠিক আছে তাহলে সমস্যাটা কী করলে সমস্যা সমাধান হয় দেখুন তাহলে আমি রাখলাম সমস্যা হয়ে গেলে